আমার প্রিয় পত্রিকা সুখী গৃহকোণ এই পত্রিকাটা আমি পড়তে খুব ভালোবাসি এতে অনেক কিছু জানার থাকে হুম অনেক কিছু মানে ঘরের অনেক কিছুই আমরা ওই সুখী গৃহকোণটা পড়লে আমরা মানে বুঝতে পারি আবার ছোটো ছোটো কবিতাও থাকে ছড়া এগুলোও আমার পড়তে ভালো লাগে আবার অনেক সুন্দর সুন্দর গল্পও থাকে যেগুলোও আমি পড়েছি ভালোই লেগেছে সুখী গৃহকোণটা ওই জন্য আমার খুব প্রিয় আর এছাড়াও আমি অনেকগুলো পত্রিকাই পড়ি যেমন অনন্যমেলা আনন্দলোক সানন্দা উনিশ কুড়ি এগুলো আমি পড়ে থাকি তবে ওগুলো যে খারাপ কোনো পত্রিকা বা খারাপ কিছু আছে সেটা না তো কেন জানি না আমি একজন গৃহী বলে মানে সংসারে সমস্ত কিছু অনেক রকমেরই কী বলব বাংলাতে যেটাকে বলা হয় অনেক কিছু খুঁটিনাটি আমি মানে ওই সুখী গৃহকোণ পত্রিকাটা থেকে আমি বেশ জানতে পারি আবার এমনিতে অনেক সময় অনেকরকম ওই ছোটো ছোটো প্রশ্ন উত্তরও থাকে যেগুলোও ভালো লাগে যার জন্য আমার সুখী গৃহকোণটাই আমার বেশি মানে আমার আমি পড়ি বা আমি নিই ওই সুখী গৃহকোণ পত্রিকাটা